আমি আজ দশই মার্চ দু হাজার চব্বিশ তারিখে ছটা বেজে তিরিশ মিনিটে সুইগি অ্যাপের মাধ্যমে আপনাদের হোটেল থেকে দুই প্লেট মাটন বিরিয়ানি এক প্লেট চিকেন বিরিয়ানি দুই প্লেট চিকেন চাপ এবং এক প্লেট ফ্রায়েড মোমো অর্ডার দিয়েছিলাম কিন্তু একটি বিশেষ জিনিস যেটা আমি বলতে চাই আমার ডেজার্টে কম মিষ্টি এবং শুরুর খাবারে নুন একদমই না এবং খাবারটি একদমই কম মশলাযুক্ত করার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি